হ্যালো হ্যাঁ ভালো আছি দিদি ভালো আছেন না কালকে আমার একটু শরীরটা অসুস্থ ছিলো ওই জন্য আমি যেতে পারি নি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই জন্য আমি যাই নি আর এই দিকেও বেতন টেতনও বাড়ছে না দিয়ে মনও খারাপ যে এত পরিশ্রম বেতন নেই না না না হুম হ্যাঁ হ্যাঁ অবশ্যই ক হ্যাঁ অবশ্যই সবাইকে বলতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যেই মুহূর্তেই আমরা থাকছি সেই মুহূর্তেই আমাদেরকে ছুটতে হচ্ছে তবু পরিশ্রমটা তো আমাদের ডাক্তাররা তো ওখানে সেবা করছে আর আমাদেরকে ছুটতে হচ্ছে নিয়ে তো এ এটা সবাইয়ের সাথে আলোচনা করে আমরা তাহলে একটা মানে ব্যবস্থা নিতে হবে না কি হুম হুম হুম হুম হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটাই এই যে প্যাডগুলো দিচ্ছে দেখেন প্যাডগুলো দিচ্ছে আমরা ইউসই করতে পারছি না তো দিয়ে মানে দিয়ে সাপ্লাই হচ্ছে আবার সেই চলে আসছে এই দিন দিদি দিন দিদি দিন কোথায় পাবো হ্যাঁ হচ্ছে না তো হুম হুম সেটাই তো সেটাই তো হুম হুম দেখি সব দিদি আমি একদিন আমাদের পার্সোনাল মিটিং করা উচিত

হুম হুম হ্যাঁ হ্যাঁ অবশ্যই এত পরিশ্রম এত পরিশ্রম সারা সারা দিনই সারা সারা দিন দিয়ে দিচ্ছে সার্ভেগুলো দিচ্ছে সেটাও আবার সারা সারা দিন হ্যাঁ হুম হুম হুম কিন্তু যতগুলো কাজই আমাদের হেড এক দিচ্ছে তো সেই হিসেবে তো বেতনই নেই আমরা তো সেইভাবে দেখতেই পাচ্ছি না হুম কাল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সোমবার ছুটি আছে দিবসের ছুটি আছে দেখি আমার তো বাড়িতে কাজ আছে খাতার কাজ বাকি আছে ওইগুলো করছি আমি এখন অসুস্থতার জন্য করতে পারি নি দেখ সেটাই তো হ্যাঁ ওই ওই ইয়ের থেকে পারিশ্রমিকের থেকে পরিশ্রম বেশি হুম দি ভালো আছেন তো হ্যালো ঠিক আছে হুম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ